হ্যাঁ নমস্কার আমাদের অয়ন সেলুনে আপনাকে স্বাগতম বলুন কী বলতে চান

আপনি এক অ্যাঁ হ্যাঁ আপনি একদম সঠিক জায়গায় ফোন করেছেন ম্যাডাম আমরা সব সমস্ত রকমের চুল ডিজাইন বা রং সমস্ত ধরনের করে থাকি আপনার ছেলে কি চুলে রং করবে না ভালো করে চুল কাটবে ডিজাইন করবে আচ্ছা বর্তমানে শীত যেহেতু এটা শীতকাল শীতকালে বাচ্চা ছানাদের জন্য একটা স্পেশাল আমরা চুল কাটাই মানে হেয়ার স্টাইল দিচ্ছি আর কি সেটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে বলতে পারি সে ব্যাপারে আর কি না না একদম খারাপ কিছু নয় চুলটা হচ্ছে আপনার সামনে যেহেতু শীতকাল মানে বাচ্চাদেরকে বেশি ঠান্ডা লাগবে তাহলে কানের দিকটায় মানে মোটামুটি একটু চুলটা বেশি রেখে সামনে মাথার সামনের দিকটা হালকা ও পেছনের দিকটা আমরা হালকা করে দিচ্ছি যাতে মানে চুলগুলো কমে যায় কিন্তু কান কানের দিকগুলো একটু বেশি চুল থাকে যাতে ঠান্ডাটা না লাগে এই চুলের হেয়ার কাটটা এখন চলছে মানে সাধারণত প্রত্যেকবারই মা বাবারা তাদের বাচ্চাদেরকে এই চুলের হেয়ার কাটটাই দিচ্ছে তো আমিও আপনাকে এই রেকমেন্ড করব যে এই চুলের হেয়ার কাটটাই আপনাকে দেওয়ার জন্য বলব আমার দোকান দেখুন প্রতি প্রতিদিন মানে শুধুমাত্র সপ্তাহে বৃহস্পতিবার ছাড়া বাকি সপ্তাহের সব দিনই আমার এ চুল সেলুন দোকান খোলা থাকে আপনি যখন আসবেন সকাল সাতটা থেকে ধরুন নটা দশটা পর্যন্ত আমরা দোকানে খোলা থাকে এবং খদ্দের থাকে আপনি যখন খুশি আসতে পারেন তবে আপনি যদি আসার আগে আসার আগে একটু কল করে আমাদের নামটা লিখিয়ে দেন তাহলে আপনাকে বসতে বা অনেকক্ষণ মানে ওয়েট করতে আপনাকে হবে না আপনি এলে আপনার যত নম্বরে নাম থাকবে আপনাকে তত নম্বরেই নাম ছেড়ে দেওয়া হবে আর কি কার্তিক ঘোষ দাঁড়ান এক সেকেন্ড কার্তিক ঘোষ হ্যাঁ আপনার নামটা লিখে নিয়েছি ছেলের আপনার অ্যাপয়েন্টমেন্ট করে দেবো কালকে না পরশু করব আচ্ছা ওই চুলের ছাঁটটার আমি আপনাকে টাকা বলছি যে ওইটা আমরা একশো পঁচাত্তর টাকা করে চুল চুল কাটানোয় নিচ্ছি ওই যে স্টাইলটার কথা বললাম আচ্ছা আচ্ছা আপনি আসুন দিয়ে এসে সমস্ত কিছু দেখে তারপর বলবেন ঠিক আছে ধন্যবাদ হুম